বাইক চালানোর যখন সবথেকে বড় প্রবণতা বা রুট বা গন্তব্যগুলির মধ্যে সবথেকে বেশি উত্তেজিত সমস্ত বাইকাররা হয়ে থাকে বা আমিও যেটা হচ্ছে লাদাখের রাস্তায় বাইক চালিয়ে ঠিক আছে যেটা হচ্ছে বলা হয় ভূস্বর্গ ঠিক আছে লাদাখ এবং স্বপ্নের জায়গা সকলের কাছে তো বাইক নিয়ে ভূস্বর্গর রাস্তায় লাদাখের রাস্তায় এই অপূর্ব সুন্দর রাস্তায় যাওয়া সেটা সকলের কাছেই একটা স্বপ্ন তো আমার কাছেও একটা স্বপ্ন আছে ওই রাস্তায় বাইক নিয়ে যাওয়া ওই রাস্তা দিয়ে বাইক চালানো ঠিক আছে অতগুলো পাস ঠিক আছে খারদুংলা পাস লেহ লাদাখ ঠিক আছে ওই সমস্ত জায়গায় বাইক নিয়ে যাওয়া ঠিক আছে একটা অন্যরকম অনুভূতির জায়গা যেটা সমস্ত বাইকারের কাছেই একটা স্বপ্ন এবং এটা আমার কাছেও একটা স্বপ্নের জায়গা তো লেহ লাদাখে বাইক চালানোর হচ্ছে একটা স্বপ্ন এবং উত্তেজিত বেশি উত্তেজিত ওইটা ভাবলেই হয়ে যা যে ওই রাস্তায় বাইক চালানো ঠিক আছে বাইক নিয়ে ওই রাস্তায় যাওয়া এবং একটা গ্রুপ সবাই যাচ্ছে বাইক নিয়ে লে লাদাখের রাস্তায় এটা মানে একটা স্বপ্নর ব্যাপার এটা ভাবলেই শিহরণ হয়